বাড়িতে বাগান রক্ষণাবেক্ষণ করা যথেষ্ট ব্যয়বহুল কিন্তু আমাদের শখের জিনিস হিসেবে আমরা অনেকে বাগান তৈরি করে থাকি তো বাগান রক্ষণাবেক্ষণ করতে গেলে ব্যয়বহুল হয় এই জন্য তার দিকে অতটা গুরুত্ব না দিয়ে আমরা বাগান যাতে সুস্থ সুন্দরভাবে তৈরি করতে পারি তার জন্য আমরা চেষ্টা করি বাগান তৈরি করতে গেলে আগে তাকে খুব যত্ন করে ঘিরতে হয় কারণ বিভিন্ন পশু পাখি যেমন ছাগল গোরু এগুলো সেই বাগানটাকে খেয়ে ফেলার একটা সমস্যা দেখা দেয় এছাড়া বিভিন্ন পোকামাকড়ের আক্রমণ থেকে বাগানকে রক্ষা করার জন্য সার বিষ এগুলো যত্ন সহকারে প্রয়োগ করতে হয় এছাড়া গাছের সুস্থ স্বাভাবিকভাবে বেড়ে ওঠার জন্য সারের আবশ্যক প্রয়োজন এই সার যাতে গাছের শিকড়ে বা গাছের গোড়ায় সঠিকভাবে প্রয়োজন মতো গাছ গ্রহণ করতে পারে তার জন্য গাছের গোড়াটাকে নিড়ানি দিয়ে ভালো করে মাটিটাকে ওপর নিচ করে দিতে হয় যেন সঠিকভাবে সারটা নিচে চলে যেতে পারে এবং জল দেওয়ার পর জলের সাথে সারটা গাছ সুন্দরভাবে পেতে পারে এই জন্য গাছকে নিড়ানি দেওয়া হয় এছাড়া গাছে যাতে আগাছার উপদ্রব কম থাকে গাছের গোড়ায় সেই জন্য আগাছানাশক বিভিন্ন স্প্রে বা নিড়ানি দিয়েও গাছের আগাছা পরিষ্কার করা হয় এই জন্য আমাদের যথেষ্ট ব্যয় হয় এবং বিভিন্ন লেবার তাদের ধরলে লেবারের দামও বর্তমানে প্রচুর আমরা যদি এই পরিচর্যাটা রক্ষণাবেক্ষণের ব্যাপারটা আমরা নিজেরাই করতে পারি তাহলে ব্যয়টা কিছুটা কম হতে পারে কিন্তু সবসময় তো আমরা কর্মব্যস্ত মানুষ নিজে করা সম্ভব নয় বিভিন্ন লেবার দিয়ে করতে হয় তার ফলে যথেষ্ট ব্যয় আমাদের হয়ে থাকে